তিন চার দুহাজার বারো আট নয় দুহাজার এক ষোলো সাত দুহাজার সতেরো তেরো বারো দুহাজার উনিশ কুড়ি পাঁচ দুহাজার তেরো